পশ্চিমবঙ্গে প্রচলিত বিভিন্ন ধর্ম অত্যাধিক বা ব্যক্তিগত বিধি বিষয়টিকে তুলে ধরতে গেলে তুলের তুলে ধরার জন্য অনেক কিছুই রয়েছে এই দেশ এইখানে হিন্দু মুসলমান সব ধর্মের লোকই বসবাস করে এখা হিন্দু ধর্মের জন্য এখানে ম মন্দিরে তারা ভগবদ্ গীতা বা নানারকম বেদা বেদ পড়ে পাঠ করে ঠাকুরের স্মরণ করে তেমনই মুসলিমরা মসজিদে তাদের নামাজ পড়ে আল্লাহকে ডেকে দোয়া করে তাদের প্রেকে প্রমাণ করে তেমনই ইসলাম ধর্মের মানুষেরাও তাই তারা চার্চে যায় চার্চে গিয়ে বাইবেল পড়ে তাদের ভগবানকে স্মরণ করে এখানে ভগবানের কথা যদি বলা হয় তাহলে ভগবান একই হলেও সব মানুষই আলাদা আলাদা মানুষকেই করে কিন্তু একই মানুষের কথাই বলা হয়েছে এখানে মানুষের ধর্ম আলাদা হলেও তারা একে অপরের সাথে বহুকাল ধরেই একই সাথে বসবাস করে আসছে তারা একই সাথে নানাারকম ব্যবসা বাণিজ্য নানাারকম কাজে তারা একসাথেই জোটবদ্ধ হয়ে চলে তাহলে তারা আমাদের থেকে আলাদা কী করে হতে পারে তারা আমাদের সাথে সাথে হিন্দু ধর্ম ও মুসলিম মুসলিম ইসলাম সবই ধর্ম একই সাথে চলে এসে চলে এসেছে তারা ব্যক্তিগত বিকাশ আত্মবিকাশ ও আত্ম উন্নতির জন্য সবাই একই সাথে হাতে হাত মিলিয়ে চলে চলেছে সবার সাথে আমাদের এতে আমরা ভুলেই গেছি যে কোনো জাতপাতের ভেদাভেদ হয় বহুকাল আগে যে জিনিস হতো তা আজকালকার দিনে আমাদের মধ্যে দেখা যায় না এটাই বিজ্ঞান ও আমাদের বর্তমান দিনের উন্নতির একটি কারণ বলা যেতে পারে